আমার কোন পোষা প্রাণী নেই কেননা পোষা প্রাণী আমি পুষতে চাইনি এই না চাওয়ার পেছনে কারণ হল যে বন্যেরা বনে সুন্দর যেখানে আমি একটা বাইরের কুকুরকে আনছি সেখানে আমার তার যে মুক্ত জীবন সেই মুক্ত জীবনকে ব্যহত করছি যেমন তাকে শিকল দিয়ে বেঁধে রাখছি বেঁধে রাখাটা সত্যি খুব আমার মনে কষ্টদায়ক বেদনাদায়ক হয় অনেকে পাখি পোষেন পাখিকে শিকলে বেঁধে রেখে খাঁচার মধ্যে রাখেন সেটাও যথেষ্ট বেদনাদায়ক যদি নিজের সাথে মিলিয়ে দেখা যায় যে গভীরভাবে কেউ মনে মনে অনুসন্ধান করেন এবং নিজের সাথে মেলান তাহলে সে কোন দিনই পাখি পুষবেনা বা কোন পশু পুষে তাকে শিকল দিয়ে বেঁধে রাখবে না